সংবাদপত্র বর্তমানে যে আইন শৃঙ্খলা বা আইন রীতি আছে সেগুলোর চারটে স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ সে ক্ষেত্রে বাক স্বাধীনতা নিশ্চয়ই আছে সংবাদপত্রের কিন্তু যদিও উচ্চবিত্ত ব্যক্তিবর্গের বিভিন্ন আর্থিক দিক থেকে লোভনীয়তার ফাঁদে পা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে সংবাদপত্রগুলি নিজের বাক স্বাধীনতা হারাচ্ছে এবং সে ক্ষেত্রে তাদের ইচ্ছামতো এবং তাদের কথা মতো বিভিন্নভাবে পরিচালিত হচ্ছে সে যদিও সব ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে সংবাদপত্রগুলো নিজের বাক স্বাধীনতা নিজের ভাবধারা এবং নিজের ইচ্ছাগুলোকে বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে এবং যেগুলো বর্তমান সময়ে বা বর্তমান জনসাধারণ জনগণের মাধ্যমে বিভিন্ন ভাবে তুলে ধরছে তা ছাড়া বিভিন্ন খবরগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে বিভিন্ন মত আছে বিশ্বাসযোগ্যতা শুধুমাত্র যে দেখার ক্ষেত্রে খবর দেখার ক্ষেত্রে নয় বিভিন্ন ভাবে বিচার্য অনিবার্য হয়ে দাঁড়ায় বিচার বিবেচনার মাধ্যমে খবরগুলোর বিচার বিশ্লেষণ করা উচিত এ ক্ষেত্রে বিচারের বিভিন্ন দিকগুলো দেখতে হবে কোনগুলো উচিত অনুচিত কী বিশ্বাসযোগ্য কী বিশ্বাসযোগ্য নয় এ ছাড়া বিভিন্ন ভাবে নিজেকে পরিলক্ষিত করা বিশেষভাবে প্রাসঙ্গিক বলে মনে করা হয়